আমার সাথে থাকা দ্বিতীয় পণ্য হল মোবাইল যেটা আমার সচরাচর আমি ইউজ করে থাকি চব্বিশ ঘণ্টাই আমার সাথে থাকে তো এটার নেতিবাচক প্রভাব হল প্রথম কথা বলি মোবাইল থেকে যে রেডিয়েশনটা বের হয় সে রেডিয়েশনটা আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি করে দ্বিতীয়ত দীর্ঘক্ষণ মোবাইল খোঁচানোর পর অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পর অনীহা চলে আসে তৃতীয়ত দীর্ঘক্ষণ মোবাইল খোঁচালে খাবার চাহিদা কমে যায় শুধুতো মোবাইলে গেমস খেললে অনিদ্রা চলে আসে খাবার প্রবলেম দেখা দেয় মাথা ঘোরা শুরু হয় পঞ্চমত বলব এটাকে দীর্ঘক্ষণ ব্যবহার করলে চোখের সমস্যা দেখা দেয় ষষ্টত মোবাইল দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ে